হুম হ্যালো ভালো আছিস এই চলে যাচ্ছে অফিসের যা প্রেশার তোর কেমন চলছে অফিসের কাজকর্ম ভালো হচ্ছে এবছর কি প্রমোশন হবে তোর ও আমারও তো সেম যা এই সময় অফিসের যা বসদের যা কথা আর ভাল লাগে না এই বলছি তোর এই পর পর তো তিন দিন কদিন ছুটি আছে তোর কি সময় হবে হ্যাঁ যাবো তুই যাবি হলদিয়া পিকনিকে প্ল্যানিং আর শোন আমি একটা কথা বলবো সবাই কিন্তু এক কালারের ড্রেস পরবো হ্যাঁ হুম আর তুই কি কি বাসে যাবি না আমাদের একটা আলাদা কোনো গাড়ি বুক করে আমরা বন্ধু কজন মিলে যাবো অপিসের হ্যাঁ বলেছি আমি তাও ওই স্যারের সাথে কথা বলে নেবো যে আমরা কজন বা মেয়েরা মানে ও তুই আমি আরও পাঁচজন যে আমাদের ডিপার্টমেন্টে আছে সবাই মিলে একসাথে একটা গাড়ি বুক করে যাবো তাতে কোনো অসুবিধাও হবে না বুঝেছিস শোন না স্যার তো মেনু সেট করতে বলেছিলো আমাকে ঠিক আছে সকালের টিফিনটা কী হবে টিফিন দুপুরের লাঞ্চটা ওরা ঠিক করে নিয়েছে ভাত ডাল আলু ভাজা আর একটা সবজির তরকারি হবে আর মাছ হবে আর মাটন হবে বুঝেছিস কিন্তু সকালের টিফিনটা কী হবে সেটা এখনও বলেনি তুই কি একটু বলবি সকালে কী টিফিন হলে ভালো হয় আমিও সেটাই ভেবেছিলাম তুই হলদিয়াতে গেছিলিস কোনো দিনও হ্যাঁ এটাই হলো কথা খাওয়াটা বড়ো কথা না খাওয়াটা বড়ো কথা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ওটাই ফাইনাল রইলো তুই তাহলে একটু আমাকে আগের দিন কি কী কালারের ড্রেস তুই টপ পরবি না চুড়িদার পরবি আমাকে একটু জানিয়ে দিস ঠিক আছে ঠিক আছে আর তাহলে ফাইনাল আমরা যাচ্ছি হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে হুম